আমাদের রান্নাঘরে প্রথম দেখা যায় গ্যাস ওভেন কুকার ইন্ডাকশান হাঁড়ি কড়া তাওয়া মিক্সটার মেশিন থালা বাটি চামচ হাতা খুন্তি পিঁড়ে বেলনি মশলার কৌটো আরও যাবতীয় জিনিস ইত্যাদি ইত্যাদি দেখা যাই তো গ্যাস আমাদের রান্না করতে কাজে লাগে তারপরে কুকার কুকার হচ্ছে বিভিন্ন জিনিস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্যে কুকার ব্যবহার করা হয় ইন্ডাকশান বিদ্যুতে চলে তো ওটা হচ্ছে তাড়াতাড়ি রান্না করার জন্যে কাজে লাগা হয় হাঁড়ি হাঁড়িতে আমরা ভাত তরকারি আরও বিভিন্ন ধরনের জিনিস রান্না করে থাকি কড়া জল গরম করা হয় তারপরে কড়া কড়াই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তরকারি করে থাকি ভাজা ভুজি করে থাকি তারপরে তাওয়া তাওয়াতে আমরা রুটি সেঁকে থাকি তারপরে ব্রেডস ব্রেডকে গরম করা হয় পরোটা সেঁকা হয় আরও বিভিন্ন জিনিস রুটি জাতীয় জিনিসকে আমরা ওতে সেঁকি মিক্সটার মেশিন মিক্সটার মেশিনে আমরা বিভিন্ন মশলা গুঁড়ো করায় গুঁড়া গুঁড়ো করা হয় তারপরে চাল গুঁড়ো করি আরও বিভিন্ন ধরনের জিনিস গুঁড়ো করা হয় থালা বাটি থালা আমরা ভাত খেতে কাজে লাগে তারপরে থালাতে আরও বিভিন্ন জিনিস রাখা যায় বাটিতে আমরা তরকারি খাওয়ার জন্যে ব্যবহার করি চামচ আমরা ভাত বাড়তে ব্যবহার করি হাতা খুন্তিতে আমাদের তরকারি নাড়তে সাহায্য হয় গ্লাস গ্লাসে জল খেতে সাহা সাহায্যের কাজে লাগে পিঁড়ে বেলনিতে রুটি বেলা হয়